আমার বাড়ি তো আমি নিজেই পরিষ্কার করি এবং সেটাকে জৈব অজৈব দুটোকে ভাগ করে আমি সেই ভাবে বাইরে ফেলার চেষ্টা করি আর এই কাজটি করার সঙ্গে সঙ্গে আমার প্রতিবেশীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বা রাস্তায় যার সঙ্গে দেখা হয় তাদেরকেও সচেতন করি যেন মশা মাছির থেকে আমরা বাঁচতে পারি কারণ এর থেকে এমন দুরারোগ্য রোগ হয় যে আমাদের জীবনকে অতিষ্ঠ করে দেয় এবং মৃত্যুর কাছেও পৌঁছে দেয় তাই সবাই যেনো ঠিক ঠিক ভাবে তাদের আবর্জনাগুলিকে যথাযথভাবে ভ্যাটে ফেলে সেইটা বলে আমি অন্তত আমার আশেপাশের এলাকাগুলিকেও হাইজেনিক রাখার ব্যবস্থা